আমার রান্নাঘরে হাঁড়ি কড়াই সরা বাসন থালা গেলাস বাটি ডাবর বালতি খুন্তি চামচ হাতা সব জিনিসটাই রয়েছে কিন্তু রান্না করার কাজে বড় একটা ভাতের হাঁড়ি লাগে তাতে ভাত রান্না করতে হয় একটা তরকারির হাঁড়ি লাগে তাতে তরকারি রান্না করতে হয় একটা কড়া থাকে তাতে হচ্ছে কি ডিম ভাজা মাছ ভাজা গোশ টোশ করতে হয় তার পরে একটা ঝাল হলদির চুবড়ি থাকে তাতে একটা ঝালের বোয়ম থাকে একটা নুনের বোয়ম থাকে একটা হলুদের বোয়ম থাকে একটা জিরে মরিচের বোয়ম থাকে একটা গরম মশলার বোয়ম থাকে তার পরে কড়াইতে তড়কা রান্নার সময় খুন্তি লাগে হাঁড়িতে তড়কা রান্নার সময় চামচ দিয়ে হচ্ছে গিয়ে তড়কা চাখতে হয় ভাত খাওয়ার সময় বাসন লাগে তার তরকারি নেওয়ার সময় বাটি লাগে তারপর কি পানি খাওয়ার জন্য একটা গেলাস লাগে তারপর কি হচ্ছে কি লুচি করার সময় একটা কড়াই লাগে একটা ঝাঁঝরি হাতা লাগে প্রেশার কুকারে ঘুগনি করার জন্য হচ্ছে কি ঘুগনি করি তার পরে হচ্ছে কি বিভিন্ন জিনিস করি বিভিন্ন জিনিস খাওয়ার জন্য তারপর কি হচ্ছে কি হাঁড়িতে বিরিয়ানি করি বিরিয়ানি খাজ খাওয়ার জন্য বিরিয়ানি করি অনেক কিছু জিনিস লাগে তো অনেকটা জিনিস নষ্টও হয় থালা বাসন ডেকচি হাঁড়ি অনেক জিনিস লাগে একটাতে আলু কেটে রাখা হয় পেঁয়াজ রসুন আদা রসুন কেটে রাখা হয় তারপর কি আদা রসুন বেটে রাখার জন্য হচ্ছে কি শিল লাগে নোড়া লাগে পানি দিয়ে ধুতে হয় তার পরে হচ্ছে কি